বৃহত্তর কৃষি ব্যাবসার প্রতিযোগিতা যেভাবে গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের প্রভাবিত করে সেটা হচ্ছে যাদের অনেক বেশি বেশি জমি আছে দশ একর বারো একর এরকম জমি যাদের আছে যারা ব্যবসার জন্য অনেক অনেক ফসল বা ফুল বা অন্যান্য সবজি যারা চাষ করে তো তাদের অনেক লাভ হয় সেক্ষেত্রে গ্রামাঞ্চলের ক্ষুদ্র যারা কৃষক যারা রয়েছে তারাও চেষ্টা করে যে বিভিন্ন ধরনের নতুন প্রজাতির কোনো ফসল বা নতুন প্রজাতির কোনো ফল সবজি এগুলো মানে কম টাকায় কী করে বেশি করে বেশি উৎপন্ন হয় তো তারাও এটা এগুলো দেখে এরা কখনো টিভির মাধ্যমে বা অন্যান্য কৃষি সম্প্রচার যেখানে হয় তারা সেখান থেকে অনেক সাহায্য পায় তো তারাও চেষ্টা করে বড়ো ব্যবসায়ীদের সঙ্গে সমানভাবে পাল্লা দেওয়া যাতে তাদের মতো হয়ে না উঠতে পারলেও কিছুটা অন্তত তারা চেষ্টা করে যে কী করে আরও তাদের দেখে তাদেরকে তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারাও চাষবাসের দিকে প্রভাবিত হয়